গত এক বছরের মধ্যে বলতে গেলে আমরা আমাদের সকল বন্ধুকেই প্রায় হারিয়ে ফেলেছি কারণ গত এক বছরের মধ্যে আমরা আলাদা আলাদা বিষয় নিয়ে পড়াশোনার জন্য একে অপরের থেকে আলাদা হয়ে গেছি কয়েকজন আবার আলাদা কলেজে কয়েকজন আলাদা বিভাগ নিয়ে পড়ছে কয়েকজন আবার বাইরেই চলে গেছে এই জন্য আমরা যে যেসব বন্ধুরা ছোটোবেলা থেকে একসঙ্গে ছিলাম তারা এপে একে অক অপরের থেকে আলাদা হয়ে গেছি পরবর্তী সময়ে ঠিক নেই যে আমাদের দেখা হবে কি কিনা কিন্তু গত এক বছরটা আমাদের সকলেরই মনে থাকবে কারণ এই গত এক বছরে আমরা সবাই একসঙ্গে অনেক মজা করেছি একই সাতে খেলাধুলো করেছি ছোটো থেকে প্রায় একই সঙ্গে এতো দিন বড়ো হয়ে এসেছি তাই গত এক বছরের মধ্যে যেসব ঘটে গেল সেসবগুলি আর ভুলা যাবে না এবং আমরা সবাই সবাইকে মনে তো রাখবো কিন্তু পরবর্তী সময় কার কার সাথে দেখা হবে তার কোনো ঠিক নেই তো এইটাই মনে থাকবে যে আমরা বন্ধুরা সবাই একসঙ্গে ছিলাম আর ওটাই আমাদের শেষ